হালকা দৌড় আমি মনে করি খুবই ভালো এবং প্রত্যেকের মানসিক চাপ মুক্ত করতে হালকা দৌড় অবশ্যই দৌড়তে দি হালকা দৌড়ের জন্যে নিজেকে প্রস্তুত করা আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা পাঁচ বান্ধবী মিলে প্রত্যেক দিন সকালে একটু একটু করে পায়ে হালকা হালকা দৌড়তাম যাতে নিজের শরীর ভালো থাকতে আমাদিকে দেখে আরও দশ থেকে কুড়ি জন উৎসাহিত হয়েছে এবং তারাও প্রত্যেকদিন দেখছি দৌড়াচ্ছে এবং এই দৌড়ানো অনেক শরীরের পক্ষে ভালো যাদের পক্ষে ডায়বেটিস থাকে তাদেরকে ডাক্তারবাবুও বলেন যে দৌড়াতে সকালে ডায়বেটিস রোগের রোগের পক্ষে অবশ্যই খুব ভালো এবং যারা খুব মোটা তাদের পক্ষেও অনেক ভালো হালকা হালকা দৌড় শরীরের চর্বি কমায় এবং এতে শরীর অনেক সুস্থ থাকে তাই আমি মনে করি হালকা দৌড় অবশ্যই প্রয়োজন অনেক রোগের চিকিৎসা এই দৌড়ের মাধ্যমে প্রত্যেকে ডাক্তারের ঘর যাওয়ার থেকে একটু একটু করে দৌড়া একটু একটু শরীরচর্চা অবশ্যই দরকার শরীরচর্চা ছাড়া জীবনে চলে না তাই হালকা দৌড় প্রত্যেকেরই দৌড়ানো উচিত হালকা দৌড় দৌড়ালে কোনো ক্ষতি হয় না কিন্তু উপকার অনেক